আমি গাছপালা ফুল ফল খুব ভালোবাসি গাছ লাগাতে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে বিভিন্ন ফুলের বাগান তৈরি করতে আমার খুব ভালো লাগে আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ আমার গাছপালা খুব পছন্দের এছাড়াও বিভিন্ন শি বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের শাক সবজি লাগাতেও আমার খুব ভালো লাগে বিভিন্ন শাক সবজি লাগাতেও আমি খুব ভালোবাসি বিভিন্ন ধরনের বিভিন্ন ছোটোখাটো শাক সবজি আমি আমার বাড়ির পিছনে এর ছোটো জায়গাটিতে বাগান তৈরি করে সেগুলো লাগাই বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের ফলের গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে আমার সেই ছোট্টো বাগানে বিভিন্ন জাতের আমের গাছ রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর সুন বিভিন্ন সুন্দর সুন্দর স্বাদের আর বিভিন্ন রকমের আমের গাছ আমের গাছ রয়েছে আমার সেই বাগানে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে যেমন পেয়ারা গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে এই ছোটো অ্যা দু একটা কলা গাছও রয়েছে আমার সেই ছোট্টো বাগানে এছাড়াও বিভিন্ন ফুলের গাছ তো রয়েছেই ফু বিভিন্ন সিজিনের ফুল গাছ চাষ করি আমি আমার এই বাগানে এছাড়াও আরও বেশ কিছু ফুল রয়েছে যেগুলো সারা বছরই ফুটে থাকে আমার এই বাগানে আ এছাড়াও আমি শীত প্রত্যেক ঋতুতে বিভিন্ন ধরনের ফ সবজির চাষ করি শীতকালে সবজির চাষটা একটু বেশি হয় কারণ শীতের সময় খুব বেশি শাক সবজি চাষ করা হয় আ বিভিন্ন ধরনের শাক সবজি আমি চাষ করি যেমন বিভিন যেমন বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন কপি কপির চাষ করি ফুলকপি বাঁধাকপি এছাড়াও গাজরের চাষ করি বীট গাজর এছাড়াও আমি আমার বাগানের একটি পাশের ছোটো জায়গায় পেঁয়াজের চাষ করে থাকি এছাড়াও আমি আরও অনেক জিনিসপত্র চাষ করি বিভিন্ন ধরনের শাকের চাষ করি পালং শাক ঘিটা শাক এছাড়াও আমার বাড়িতে সজনে গাছ রয়েছে যেখান থেকে সজনে শাক পাওয়া যায় সজনে ডাঁটা পাওয়া যায় আরও অনেক গাছ রয়েছে আমার বাড়িতে বাড়িতে আমার বাড়িতে একটি সুন্দর পাতিলেবুর গাছ রয়েছে যে পাতিলেবু খুব সুন্দর গন্ধ এবং খুব রসে ভর্তি খেতেও সেই পাতিলেবু খুব সুন্দর আমি ফুলগাছ লাগাতে যেহেতু সত্যিই খুব ভালোবাসি তাই আমার বাড়িতে বিভিন্ন বাড়ির বিভিন্ন জায়গায় ফুল ফল শাক সবজি গাছে ভর্তি